আমি অবশ্যই শিশুকে বাংলা ভাষা শেখানো উচিত বলে মনে করি কারণ বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর মধ্যে চতুর্থতম এর স্থান কিন্তু বাংলা ভাষার মানের দিক থেকে বাংলা ভাষাটা হচ্ছেন দ্বিতীয় এই জন্য বাংলা ভাষা শেখা অত্যান্ত জরুরি তার কারণ হিসেবে আমারদের প্রোচ ক ধরুন পশ্চিমবঙ্গে থাকতে গেলে বাংলা ভাষা না জানলে আপনার না আমার দৈনন্দিন জীবন কোনো দিন সে শিশু অতিবাহিত করতে পারবে না তার পাঠ্য পুস্তক থেকে শুরু করে সব কিছুই বাংলা যেখানে যাবে স্কুল কলেজ থেকে শুরু করে সমস্ত দোকান মার্কেট সমস্ত দোকান বাজার সব কিছুতেই সব জায়গায় বাংলা চলে কেউ যদি বাংলা ভাষা না বলতে পারে তাহলে সে চলতে পারবে না এই জন্য তো জীবনে সব কিছুকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারার জন্য বাংলা ভাষা বলা অত্যান্ত জরুরি